দীর্ঘ বাইকিং ভ্রমণে সুস্থ থাকার কোনো ওরকম নির্দিষ্ট কারণ নেই প্রথমত আপনাকে রেগুলার এক্সারসাইজ রেগুলার মেডিটেশান আর ভালো মতন স্বাস্থ্যবান খাবার আপনাকে খেতে হবে স্বাস্থ্যবান খাবার খেলে আপনি কন্টিনিউ খাটতেও পারবেন আর মাথাও ঠিক ঠান্ডা রেখে আপনি বাইকিং করতে পারবেন তার সাথে হাতের সামনে জলটা খুবই দরকার আর পিঠেতে অন্তত বাইকের সাথে বাইক সারানোর একটা কিট আর ফার্স্ট এড করার একটা কিট আর খুব নিম্নমাত্রেও এক লিটার হলেও পেট্রোল বা গাড়ির ইন্ধন রাখাটা দরকার যাতে কী রাস্তাঘাটে কোনো অসুবিধা হলে আপনি তার ফার্স্ট এড ট্রিটমেন্টটা বা নিজেরও কোনো অসুবিধা হলে আপনি প্রথমত ট্রিটমেন্টটা করতে পারবেন আমি রাস্তায় বেরোলে যখন বাইকিং করি তখন খুবই হালকা খাবার খেতে পছন্দ করি কারণ পেট ভর্তি একদম বুক অবধি খাবার খেলে আপনার বাইকিং করার সময় খুব অসুবিধা হতে পারে আর বাইকিংয়ের সময় আপনাকে শরীর সুস্থ রাখাটা অবশ্যই অনেক দরকার যদি রাস্তাঘাটে আপনি আপনার বাইক এবং আপনার শরীরকে সুস্থ না রাখতে পারেন তাহলে আপনি কোনো দিনই দূরদূরান্ততে বাইকিং করতে পারবেন না আর বাইক চালানোর সময় পিঠে ব্যথা বা কাঁধে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার এই কারণেতে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট কিলোমিটার পর আপনাকে অন্তত রেস্ট নিতেই হবে এটা আপনার জন্যেও খুব দরকার এবং আপনার বাইককেও রেস্ট দিতে হবে আর বাইকের জন্যেও খুব দরকার না হলে আপনি এবং আপনার বাইক দুটোই সিজ হয়ে যেতে পারেন